পোলট্রি ফার্মিং সম্পর্কিত যে বিধিসম্মত আইন বা নিয়ম আমাদের ভারতবর্ষে প্রচলিত আছে তা হল প্রাণী কল্যাণ আইন পরিবেশ প্রবিধান ইত্যাদি এই প্রাণী কল্যাণ আইন থেকে আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো নতুন পোলট্রি ফার্ম খোলার ইচ্ছা প্রকাশিত করেন তবে তাকে স্থানীয় বা রাজ্যের যে কোনো অফিসে বা দপ্তর থেকে পারমিশন নিতে হবে তাকে এটা ধারণা করতে হবে যে সে কী ধরনের পোলট্রি ফার্ম খুলতে চাইছে যেমন পোলট্রির ডিম বা পোলট্রির মাংস এই ধরনের নিম্নলিখিত অবদান দিয়ে তাকে রেজিস্টার বা সাবমিট করতে হবে সেখানে তাকে আরো জানাতে হবে যে সে কী ধরনের পাখি পালন করতে চাইছেন তার পোলট্রি ফার্মে তারপরে তার পোলট্রি ফার্মের লোকেশান বা স্থান নির্দিষ্ট করতে হবে এই স্থান নির্দিষ্টকরণে বিভিন্ন ধরনের নিয়মাবলী বা নিয়মকানুন রয়েছে যেমন লোকাল কাউন্সিলার বা লোকাল এলাকার পঞ্চায়েত থেকে পারমিশন সংগ্রহ করা এবং আশেপাশের বিভিন্ন মানুষজন বা তাদের বিভিন্ন ক্ষেতখামার যাদের আছে তাদের থেকেও পারমিশন নেওয়া প্রয়োজন এবং এই পোলট্রি ফার্ম খুলতে গেলে আমাদের ভারতীয় লাইসেন্স বিধি অনুসারে তাকে লাইসেন্সের অগ্রাধিকার নিতে হবে তাকে পোলট্রি ফার্মের যাবতীয় খরচের হিসেব প্রতি বছরেই জমা দিতে হবে এছাড়াও আমাদের পরিবেশ দূষণ বোর্ড থেকেও একটি নো অবজেকশান সার্টিফিকেট ইস্যু করাতে হবে তাছাড়াও স্থানীয় যে ইলেকট্রিক্ সাপ্লাই অফিস থাকবে সেখান থেকেও তাকে পারমিশন করাতে হবে